ঝাড়গ্রাম জেলায় অনেক কিছু শিক্ষার সুযোগ সুবিধা রয়েছে এখানে বিভিন্ন রকম ইংলিশ মিডিয়াম স্কুল বেঙ্গলি মিডিয়াম স্কুল ও রয়েছে এছাড়াও সিবিএসসি আইসিএসসি বোর্ডও রয়েছে এছাড়াও এখানের যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছেন সেগুলিও খুব ভালো এবং কাছাকাছি প্রচুর কম্পিটিটিভ পরীক্ষা বলুন বা সিবিএসসি কোচিং বলুন বা যে কোনও ধরনের জয়েন্ট এন্টানস্টেন যে কোনও ধরনের নের পরীক্ষার জন্য কোচিং সেন্টারও রয়েছে এখানে নে বিভিন্ন রকম সুবোঝ সুযোগ সুবিধাও রয়েছেন এখানে সরকারি স্কুলগুলোর অবস্থা খুব ভালো এখানে কাছাকাছি প্রেস মিডিয়া সেন্টারও রয়েছে ঝাড়গ্রামে মানে যে কোনও জিনিস চিকিৎসার যে কোনও রোগের সমস্যা চিকিৎসারও ভালো ব্যবস্থা রয়েছে এখানে হাসপাতালটিও খুব ভালো ঝাড়গ্রামে বিভিন্ন সার্বিক উন্নয়নের দিক থেকে এগিয়ে কিন্তু এখানের শিক্ষাব্যবস্থা অনেকটাই উন্নত কারণ এখানে